ভারতে আমি বন্ধুদের সাথে বাইকে করে লাদাখ গ্যাংটক দার্জিলিং এই সব জায়গায় আমি অনেক ঘুরেছি মানে সাধারণত পাহাড়ি অঞ্চলে এবারে আমার যাওয়ার ইচ্ছা আছে উড়িষ্যায় পুরীতে পুরীটা হচ্ছে পুরো সমুদ্র এরিয়া এবার ওখানে জগন্নাথ দেবের বড় মন্দিরও আছে এবার ওটা সামনের বছর আমার রথ রথের দিন যাওয়ার খুবই ইচ্ছা আছে এবার বাঙালি মানুষের কাছে পুরীটা আশা করছি সবাই জানে এবং আমার ওখানে বাইকে করে যাওয়ারই খুব ইচ্ছা আছে বন্ধুদের সাথে যাদের সাথে আমি অন্য জায়গায় পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম এই কারণে আমার যাওয়ার ইচ্ছা আছে এবার অন্য বার তো আমরা পাহাড়েই গিয়েছি এতবার যত জায়গায় যাওয়া হয়েছে এবারে একটু মানে একটু সমুদ্রর দিকেই যাওয়ারই খুবই মানে ইচ্ছা আছে শীঘ্রই যাওয়ার অনেক ইচ্ছা আছে এবার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কোন জায়গাগুলো যেতে মানে ভালো লাগবে যদি প্রথমবার যাওয়া যায় তাহলে বলব যে তুমি দার্জিলিং বা গ্যাংটকের দিকেই যাওয়াটা যেগুলো আমি গিয়েছি সেখানে ওগুলো ওই জায়গা দুটো যাওয়াটা মানে প্রথমবারের জন্য ভালো হবে যদি কেউ পশ্চিমবঙ্গ থেকে যাও মানে যেতেও কম সময় লাগবে আর বাইকে করে যাওয়া মানে এই না যে আনন্দ আনন্দ তো হবেই কিন্তু একটু কষ্টটাও একটু হয় কিন্তু আনন্দের চাপে মানে কষ্টটাও সাধারণত ভুলে যাবে তোমরা কষ্ট হওয়াটা তোমাদের মনেই হবে না যে কষ্ট কী জিনিস এবার তোমারা ঘুরতে খুব বাইকে করে যেতে বন্ধুদের সাথে আনন্দ করে করে খুবই তোমাদের ভালো লাগবে এবার উড়িষ্যায় যেটা আমাদের যাওয়ার ইচ্ছা আছে তার কারণ ওই জগন্নাথের জগন্নাথ দেবের মূর্তিটা দেখার আমার খুবই আগ্রহ আছে এবার দেখা যাক কত দূর কী হয়